আমি কি প্রিন্টিংকে পেশা হিসেবে নিতে চান আমি প্রেস ব্যবসা করেছি এখন আমাদের মেশিনপত্র আছে তা হচ্ছে সেই মেশিনে যাতে কাজ আমাদের হিউজ পরিমাণে আসে ঠিক আছে সেটা চাই নাহলে আমাদের প্রেস ব্যবসা বসে যাবে কারণ মেশিনের দাম দেখছেন কালির দাম দেখছেন বাইন্ডিংয়ের দাম দেখছেন এ ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এটি আমাদের একটা বড়ো একটা চ্যালেঞ্জ তার মধ্যে কাজ না থাকলে আমাদের মেশিন বসে যাবে ঠিক আছে মেশিন দীর্ঘ দিন না চললে মেশিন খারাপ হয়ে যাবে মেশিন নষ্ট হয়ে যাবে আর আমাদের কাজ বাইরে থেকে ধরে নিয়ে আসতে হবে ঠিক আছে কিছু কিছু কম পয়সার মধ্যে কাজ ধরে নিয়ে আসতে হবে যেমন কাপড়ের দোকানের বিল মেমো প্যাড মিষ্টির দোকানে কার্টন এ যাবতীয় জিনিষ আমাদের এখন ধরে নিয়ে এসে করতে হবে এইটি আমাদের একটা বড়ো চ্যালেঞ্জ আর কিছু কিছু কর্মচারীদের কাজ দিতে হবে তাদেরও ইনকামের ব্যাপার আছে ঠিক আছে এইভাবে বসে থাকলে আমাদের হবে না আমাদের বাইরে ঘুরে নিয়ে কাজ করে নিয়ে আসতে হবে এইটি আমাদের একটা বড়ো চ্যালেঞ্জ আর এইটা না পারলে আমাদের প্রেস ব্যবসা পুরো বসে যাবে মেশিনপত্র আমাদের দেখতে হবে